আমি একজন মাঝবয়সী সদস্য আমার যেরকম আমার বয়সে যেটা মানানসই ছিল মানে তখন যেটা চলতো আমাদের দিনে যেভাবে পড়াশোনার ধরণ ধারণ ছিল আমরা সেভাবেই অভ্যস্ত কিন্তু এখনকার যে তরুণ প্রজন্ম তাদের কাছে ইংরেজী মাধ্যমে তারা পড়াশোনা করে তারা বিনোদনের মাধ্যমটা কম্পিউটার মোবাইল এইসবের মাধ্যমে খেলাধুলা তাদের কাছে সেটা বিনোদন নয় তাদের কাছে কম্পিউটার মোবাইলটা এখনকার যুগে তরুণ তরুণীদের কাছে এটাই খেলাধুলোর বা বিনোদনের সময় কাটানোর একটা মাধ্যম হয়ে উঠেছে কিন্তু আগেকার দিনে এ সমস্ত কিছু ছিল না আগেকার দিনে মেয়েরা গল্পগুজব করতেন ছেলেরা খেলাধুলা ফুটবল ক্রিকেট এই সমস্ত কিছু খেলাধুলা করে তারা তাদের অবসর সময় কাটাতো এখনকার দিনে ছেলেমেয়েরা কম্পিউটার ইন্টারনেটের মাধ্যমেই তাদের জীবন যাত্রাটা অতিবাহিত করছে কিন্তু আমি আগেকার দিনের আগের প্রজন্মের মানুষ হয়েও কিন্তু এখনকার প্রজন্মটাকে আমি শ্রদ্ধা করি ঠিকই কিন্ত এখনকার প্রজন্মটাও ইংরেজি মাধ্যমের মাধ্যমে চলে আগেকার দিনে যেমন বাংলা মাধ্যমে চলতো এখনকার যেহেতু ইংরেজি মাধ্যম সেহেতু এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে তরুণ তরুণীদেরকে চলে যেতে হবে আমি সেই জিনিসটার দিকটাকেও যেভাবে সম্মান করি কিন্তু আগেকার দিকটাকেও আমি সেভাবেই মানিয়ে চলি আমি দুটো প্রজন্মকেই শ্রদ্ধা করি এখনকার তরুণ তরুণীরা যেটা করে সেটা তাদের সেটা পছন্দ করলেও তাদের যদি কিছু ভুল ভ্রান্তি হয় সেটাকেও আমি শুধরে দেওয়ার চেষ্টা করি আগেকার দিনে যেমন পাড়ায় পুজো টুজো হলে ছেলেমেয়েরা আসতো তারা সবাই সবাইকে নমস্কার করতো প্রণাম করতো কিন্তু এখনকার প্রজন্মের ক্ষেত্রে সেটা উঠে যাচ্ছে মানুষ মানে সহবত ভুলে যাচ্ছে তাদের আচরণ নানারকম উৎশৃঙ্খল হয়ে যাচ্ছে তারা